আমি অনেক কিছুই রান্না করতে পারি যেমন হচ্ছে শুক্তো চিকেন কষা ডিম ভাজা মাছের ঝাল ডাল ইত্যাদি তার মধ্যেই একটা হল শুক্তো শুক্তোটি হচ্ছে প্রথমে রান্না করি বাজার থেকে সব সবজি কিনে আনি হচ্ছে শুক্তো রান্না করার জন্য আলু বেগুন কাঁচকলা সজনে ডাঁটা আর সমস্তরকম সবজি কেটে আগে ধুয়ে নিই তারপরে সেগুলো হচ্ছে ঢাকা দিয়ে রাখি তারপরে হচ্ছে কড়া কড়া বসিয়ে সেইটার মধ্যে হচ্ছে সরষা জিরা লঙ্কা ভেজে আলাদা বাটিতে রেখে দিই তারপরে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে বেগুন বেগুনটাকে আলাদা করে ভেজে তুলে রাখি তারপরে হচ্ছে করলা ভাজি করলা ভাজা তুলে নেওয়ার পর আলু সজনে ডাঁটা কাঁচকলা সব দিয়ে একসঙ্গে পেঁয়াজ তেল সব দিয়ে ভেজে সেই সবজিগুলি ঢেলে নেওয়ার পর অনেকক্ষণ ভাজা হওয়ার পর নুন হলুদ সবরকম হচ্ছে মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে তারপরে সেগুলোর মধ্যে হচ্ছে করলা করলা ভাজা আর বেগুন ভাজা পাত সেটাতে ঢেলে দিয়ে গুঁড়ো মশলার যেটা হচ্ছে ভাজা থাকে সেই মশলাটাকে আমি হচ্ছে গুঁড়িয়ে নিয়ে ঢেলে দিই তারপরে আমার শুক্তো রান্না হয়ে যায় এই হচ্ছে শুক্তো রান্না আমার ভীষণ প্রিয় সবাই খেয়েও বলে খুব ভালো হয়েছে তাই শুক্তো রান্না করতে আমি খুব ভালোবাসি